আমি আমার অবসর সময়ে যদি কিছু মুখরোচক বা ভালো কিছু খেতে মন যায় আমি তা বাড়িতে না বানিয়েই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকেই অর্ডার করে থাকি আমার ইতালিয়ান ম্যাক্সিকান চাইনিস খেতে খুব ভালো লাগে আর ভারতীয় খাবারও খেতে ভালো লাগে আমি রেস্তোরাঁ থেকে ইতালিয়ানের মধ্যে পিৎজাটা খুবই পছন্দ করি ওটা আমার খুবই পছন্দের খাবার আমি আমার রেস্তোরাঁ থেকে ওই ধরনের খাবার অর্ডার করেছিলাম আমার বাড়িতে অনেকজন আত্মীয় কুটুম আসছিলো তাদেরকেও খাওয়ানোর জন্য সন্ধেবেলায় এই ধরনের খাবার অর্ডার করেছিলাম এছাড়াও ম্যাক্সিকান চাইনিস চাইনিসের মধ্যে চিলি চিকেন ও চাউমিন এই দুটো আমার সবচেয়ে পছন্দের খাবার যা হা খুবই সুস্বাদু হয়ে থাকে কিছুদিন আগে বাড়িতে আমার কিছু আত্মীয় আসছিলো তাদের জন্য আমি কষ্ট করে বাড়িতে এই ধরনের খাবার রান্না না করে আমার কাছের এক রেস্টুরেন্ট থেকে এই খাবার অর্ডার করেছিলাম এবং দুপুরের টাইমে আমি তাদেরকে দিয়ে যেতে বলেছিলাম আমার কথা মতো তারা সঠিক সময়ে আমার বাড়িতে এসে এই ধরনের খাবার দিয়ে গেছিল আমার এলাকার সবচেয়ে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট হলো স্বাদ বাহার এই রেস্টুরেন্ট থেকে অনেক মানুষ নিয়মিত খাবার কিনে এইখানকার খাবারের গুণমানটাও যথেষ্ট ভালো ভারতীয় খাবারও এরা এখানে তৈরি করে এছাড়াও এদের বিরিয়ানি টাও যথেষ্ট সুন্দর হয় ভারতীয় খাবারের মধ্যে এরা খুব সুন্দর পুলাও বানায় যেটা অনেকটা সুস্বাদু এবং যা খাবারের দিক থেকে অনেকটা ভালো গুণমানের দিক থেকেও এরা বাকি রেস্টুরেন্টসের থেকে অনেকটা পরিমাণে এগিয়ে আছে এদের এখানে থাই স্যুপ থেকে শুরু করে মোমো সব ধরনের খাবার পাওয়া যায় এবং হালকা খাবারের মধ্যে মোমোটা অত্যন্ত জনপ্রিয় এবং এই রেস্টুরেন্টে যদি সবথেকে জনপ্রিয় খাবার হিসেবে ধরা হয় তাহলে হালকা খাবারের মধ্যে মোমো এবং একটি জনপ্রিয় খাবারের মধ্যে বিরিয়ানি সব চাইতে বেশি বিক্রয় হয় এবং এখানকার রেস্টুরেন্টগুলো বাড়িতে গিয়েও খাবার ডেলিভারি করে থাকে